নমস্কার স্যার নমস্কার নিশ্চই স্যার আমি পুরোপুরি বুঝতে পেরেছি এবং সহমত আপনি যা বললেন তা নিয়ে প্রথমত বলি যে এই প্রতিযোগিতামূলক বাজারে আমরা যে কাজ করে চলেছি তা খুবই পরিস্থিতিমূলক ভাবে দেখতে গেলে আমরা যে কাজ করছি তাতে অনেকেই এগিয়ে রয়েছেন এবং আমরাও একটা খুশির খবর দিতে চাই যে যদি বাজারে আমাদের রাঙ্কিং দেখা হয় আমরা ইতিমধ্যেই চতুর্থ স্থানে চলে এসেছি তো কিছু জিনিস আপনার সঙ্গে বসে আলোচনা করার আছে যেমন আমরা যে টিমওয়ার্ক করছি তাতে কিছু আরো লোক আমাদের দরকার যাতে বেশি করে আমরা আমাদের এই যে উৎপাদনের যে দ্রব্যগুলি আছে এই দ্রব্যগুলি বাজারে আরো বেশি আকারে ছড়াতে পারি এবং দ্রব্যগুলি অনেকদিন ধরে যা আমরা মার্কেটিং করছি সেগুলোকে আরো ভালোভাবে অত্যাধুনিক কেমিক্যাল যুক্ত করে সেগুলিকে বাজারে আরো ভালোভাবে সেগুলির প্যাকেজিং করে ছড়াতে হবে এবং এর দামগুলিকেও একটু মডিফাই করতে হবে স্যার ধন্যবাদ স্যার আপনি তো জানেনই আমি অনেক দিন ধরেই এইখানে আছি এই কম্পানির সঙ্গে যুক্ত আছি এবং চেষ্টা করব আরও এখানে ভালোভাবে কাজ করার এবং আপনার সহযোগিতা একান্তই কাম্য স্যার আপনাকে ছাড়া তো আমরা কিছু ভাবি না আপনারা আপনি অবশ্যই এবং আপনার যে আরও লোকজন আছেন আমরা চাইব আপনারা আমাদের কাছে এসে একবার এই প্ল্যান্টটিকে একবার দেখে যান তাতে আরও আমাদের জন্য আরও উন্নত হবে এই প্ল্যান্টটি ধন্যবাদ স্যার ধন্যবাদ স্যার ধন্যবাদ